পুরুলিয়ার মাহাতো কমিউনিটিরা সাধারণত হিন্দু ধর্মই পালন করে থাকেন তবে বর্তমানে তারা নিজেদেরকে আদিবাসী বলে উল্লেখ করছে যদিও মাহাতোরা প্রাচীন বিশেষ করে ব্রিটিশ শাসিত ভারত সেই সময় থেকেই আদিবাসী হিসেবে পরিচিত ছিল তাদের ধর্ম সারনা হিসাবেই ছিল কিন্তু এখন তারা বেশিরভাগই হিন্দু ধর্ম নিজেদেরকে পরিচিত করে তবে এখন তারা নিজেদের জাতিসত্ত্বা ফিরে পেতে হিন্দু ধর্মের বদলে সারনা ধর্মাবলম্বী নিজেদেরকে বলছে এই সময় আদিবাসী বিশেষ করে সাঁওতাল ভূমিজ বা মোদি কমিউনিটির সঙ্গে তাদের একটা ধর্মীয় সংঘাতের মতো জায়গায় এসে দাঁড়িয়েছে মাহাতোরা নিজেদেরকে আদিবাসী বলে উল্লেখ করায় বা আদিবাসী পরিচিতি ফিরে পেতে অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হয়ে চলেছে বা এখনও চলছে